আমি কখনও ড্রোন দিয়ে শ্যুটিং করার চেষ্টা করিনি তবে একবার চেষ্টা করেছিলাম আমার এক বান্ধবী আছে সেখানে ঘুরতে গিয়েছিলাম খুব সুন্দর ফুলের বাগান ছিল তখন ড্রোন দিয়ে উপর থেকে শ্যুটিং করাটা মানে শ্যুটিংটা করার চেষ্টা করা হয়েছিল বেশ ভালো লেগেছিল ভিডিওটা এখনও এখনও আমার কাছে আছে আমি মনে করি যে হাওয়ায় ভেসে আমাদের বিশ্বকে দেখার উপায় পরিবর্তন করে এবং উপর থেকে শ্যুটিং করার পথ উপর থেকে যে শ্যুটিং করলে নিচের যে জিনিসগুলো বেশি ভালোভাবে দেখা যায় আমি যদি স্থলভাগে দাঁড়িয়ে কোনো শ্যুটিং করি তো সেটা সেভাবে দেখা যাবে না ওয়াইডলি দেখা যাবে কিন্তু আমি যদি উপর থেকে শ্যুটিংটা করি উপর থেকে কী সুন্দর সমুদ্র জঙ্গল বা নিচে বাগান ফুলের বাগান টাগান থাকলে পুরো উপর থেকে সমস্ত কিছু দেখা যাবে তো ড্রোন দিয়ে শ্যুটিং করার বিষয়টা আমার খুব ভালো লাগে এখনকার যারা ইউটিউবার ফেসবুক ব্লগার ফুড কন্টেইনার বা যারা বিভিন্ন রকমের কন্টেন্ট ক্রিয়েট করে তারা তো অবশ্যই ড্রোন ব্যবহার করে আমার বেশ কিছু বন্ধুবান্ধব আছে যারা ড্রোন ব্যবহার করে মানে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের মাধ্যমে যে ইনকাম করে যারা তারা তো ড্রোনটা ব্যবহার করে দুই একবার ওই যে বললাম আমিও দুই একটা ভিডিও করেছি এই তো রিসেন্ট দার্জিলিং থেকে ঘুরে এলাম তো দার্জিলিংয়ে গিয়ে ওখানকার যে পাহাড়ের দৃশ্যগুলো বা একটা মানে ক্লাইম্বের একটা ইয়ে ছিল ওটা ড্রোনের সাহায্যে আমি বলেছিলাম একটু ড্রোন দিয়ে ভিডিও করে দে তো ওটা দিয়েছিল এখনও আমার কাছে আছে আর বর্তমানে ড্রোনের ড্রোন দিয়ে ভিডিও ব্যবহার করার যে প্রযুক্তিটা এটা বর্তমানে বেড়েই চলেছে কারণ এখন ভিডিও অন্যান্য বিজনেস বা অন্যান্য চাকরি বাকরির তুলনায় এখন এখন মানুষজন বেশিরভাগ দেখি মানে ফেসবুক ব্লগার হচ্ছে ইউটিউবার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এভাবে প্রচুর টাকা ইনকাম করে একজন মানুষ একজন সাধারণ মানুষ একজন ব্যবসায়ী চাকরিজীবী যত না ইনকাম করে কিন্তু ফেসবুক ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করে দেখা গিয়েছে তো সেই সূত্রে বলতে পারি এখন মানে ভিডিও কীভাবে উন্নতি করা যায় ভিডিওগুলো কীভাবে উন্নতি করা যায় এই প্রযুক্তিটা এখন বেশি চলছে এখন ফেসবুক ইউটিউব এগুলো থেকে যে পরিমাণে লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে সবাই তো এদিকে ঝুঁকবেই মানে যারা প্রচুর পড়াশুনো করেছে রাত জেগে পড়াশুনো করেছে খেটেখুটে তারাও বোধ হয় এতটা ইনকাম করতে পারে না তাদের চাকরি থেকে এতটা ইনকাম করতে পারে না যতটা ইনকাম করলে স্বাচ্ছন্দ্যভাবে লাইফ লিড করা যাবে দেশ বিদেশ ঘোরা যাবে কিন্তু যারা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তারা দেখেছি খুব বেশি যে পড়াশুনো জানে তা নয় অনেকে দেখেছি পড়াশুনোই ঠিকভাবে বা জানে না ঠিকঠাক কথাবার্তা উচ্চারণ করতে পারে না কিন্তু তাদের ইনকাম লাখ লাখ তারা আজ কাশ্মীর তো কাল নেদারল্যান্ডস মানে বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে কন্টেন্টের জন্য কারণ দেশ বিদেশে ঘুরতে যাচ্ছে যে টাকা খরচ করে তার থেকে বেশি টাকা তো তারা কন্টেন্ট ক্রিয়েট করে ইয়ে ফেসবুক ব্লগ করে ভিডিও করে তার থেকে বেশি টাকা তো তারা তুলে নিচ্ছে সুতরাং ঘুরতে যাওয়া মানেই তো তাদের ইনকাম আমাদের যেমন চাকরি বাকরি যারা করে ঘুরতে যেতে হলে প্রচুর টাকার অপচয় প্রচুর টাকার দরকার বছরে একবার ঘুরতে যাবে কিন্তু তাও অনেকটা কষ্ট করতে হয় যে ঘুরতে গেলে যে টাকাটার দরকার সেটা তো আর ফেরত আসে না কিন্তু যারা ইউটিউবার ব্লগার তারা ওই ড্রোন বা বিভিন্ন ভালো ক্যামেরা ফোন এমন কি ফটোগ্রাফারকেও সাথে নিয়ে যায় হ্যাঁ খরচ প্রচুর পরিমাণে হয় কিন্তু যে পরিমাণ খরচ হয় তার দশ গুণ টাকা তারা তুলে নিয়ে চলে আসে